এটা ভালো পোলট্রি চাষ করতে গেলে ভালো ফাঁকা জায়গা দরকার একটা জায়গা দরকার এবং সেখানে ভালোভাবে কয়েকশ পোলট্রি চাষ করা যায় এবং ফাঁকা জায়গায় তাদের খাদ্য বা পালন করা যায় তাদের জল ম্যাশ দিয়ে এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং তাদের ঘরগুলো সব সমময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যেন রোগ জীবাণু না আক্রমণ করে তার জন্য এবং তার জন্য জল তো তাদের কন্টিনিউ তাদেরকে দিতে হয় জল এছাড়া আমরা তাদেরকে আরও ভালোভাবে পালন করতে পারি বিভিন্ন দিক দিয়ে যেমন ছোটো ছোটো সাইজ বরফ থেকে আমরা সারবো আবার ছোটো নিয়ে আসে আবার তাদেরকে একইভাবে পরিচর্যা করবো করে তাদেরকে আবার তৈরি করবো এইভাবে একইভাবে এরম তৈরি করতে থাকতে হবে কিন্তু পোলট্রি চাষটা সম্পূর্ণ অন্য ধরনের পদ্ধতি এই পদ্ধতি যে এসে কেউ পারবে না এবং তাদেরকে ভ্যাকসিন দিতে হবে ইঞ্জেকশান দিতে হবে তাদের ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হবে এই জন্যে এদের প্রতিপালনটা খুবই সূক্ষ্ম এবং অনেকে রিস্ক নিলেও তারা পারে না এ চাষটা সম্পূর্ণ অন্যরকম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমর্থন করছি